হ্যাঁ আমি নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এটা আমি ইউটিউবে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখে থাকি তো ইউটিউবে হওয়ার কারণে টিভি শোতে যেরকম নির্দিষ্ট কোনো কোনো একটা টাইমেই হবে ধরুন বিকেল পাঁচটা কিংবা সন্ধে ছটা কিন্তু ইউটিউবে হলে পরে আপনার যখন সময় হবে যখন মনে হবে আর যেখানেই থাকুন না কেনো সেভাবেই আপনি দেখে নিতে পারবেন আপনার কোনো সমস্যা নেই আর রান্না বান্না ইউটিউবে দেখি বিভিন্ন ধরনের রান্না বিভিন্ন চ্যানেল থেকে দেখা হয় বিভিন্ন ধরনের রান্না শেখা হয় বিভিন্ন ধরনের রান্না খাবার খাওয়া হয় তো ওই কারণেই আমি ইউটিউবের রান্না ইউটিউবের ভিডিও আমি দেখে থাকি